হ্যাঁ খবর ভালোই হ্যাঁ কেমন চলছে আর ব্যবসার বাজার ভালো নেই কি আর হবে আরে মাল বেচে যাচ্ছে হ্যাঁ পচে যাচ্ছে হ্যাঁ তো এইভাবে তো ব্যবসা চলছে না হুম কোনোরকম হ্যাঁ আরে আপেল আছে কলা আছে হুম লেবু তো নেই লেবু আনিনি হ্যাঁ এইসব মাল আছে হুম হ্যাঁ আর গরমে গরমে পচেও যাচ্ছে রে যা গরম হুম এখন তো চিন্তা ভাবনা কিছু করিনি হুম এবার দেখা যাক এই মালগুলোই কি হচ্ছে তারপরে এখন কিছু জন্য করিনি করব হুম এই মালগুলো আগে ইয়ে হোক না না সেইরকম বেরোয়নি বেশী দাম বললেও তো হচ্ছে না মাল তো সেইরকম হুম হুম হুম হুম হ্যাঁ অ্যাঁ নতুন কী করবে বলো কী ব্যবসা করবে নতুন ব্যবসার কিছু নেই হ্যাঁ হ্যাঁ

হুম

হ্যাঁ ঠিক আছে